আমরা বাঙালি বাঙালিদের প্রধান হচ্ছে বাংলা তাই আমরা বাংলা ভাষাটাই খুব ভালোভাবেই জেনে থাকি তাই বাঙালি হওয়ার জন্য আমাদের বাংলা ভাষাটা জানা খুবই জরুরি যখনই আমরা বাঙলাটাকে ভালোভাবে জানতে পারি এবং বাংলায় ভালোভাবে কথা বলতে পারি তখন আমরা বাংলা ভাষার মাধ্যমে আমরা কোন ইংলিশ ভাষাকেও বাংলায় রূপান্তরিত করতে পারি আবার বুঝতে পারি বাংলা ভাষার মাধ্যমে আমরা কোনো কিছুকে ব্যাখ্যা ভালোভাবে করতে পারি বাংলা বাংলা ভাষায় নিজেকে আত্মপ্রকাশ করার জন্য সব থেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় তাই আমরা কোনো কিছু ভাষাকে জানার জন্য এবং কোনো কিছু ভাষার রূপ বোঝার জন্য আমাদের বাংলা ভাষা জানা খুবই দরকার